বাংলা ভাষার প্রচেষ্টা বলতে আমাদের যে পুরাতন লেখক আছে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর আমরা যেদি ওনাদের লেখা সংরক্ষণ করে রাখতে পারি তাহলে বাংলা ভাষা সংরক্ষণ করে করা হয়ে যাবে বলে আমার মনে হয় বাংলা ভাষা প্রচার বলতে বা সম্প্রচার বলতে যারা আমরা বাঙালি আছি তারাই বাংলা ভাষা সম্প্রচারণ বা প্রচার করছে অন্য ভাষায় যারা আছে তারা তো বাংলা ভাষা প্রচার করবে না সরকারিভাবেও কোনো ভা বাংলা ভাষা প্রচার হচ্ছে এরকম আমি দেখিনি যে বড়ো আমাদের বাং বাংলা সংস্কৃতিটা বাং আমাদের বাংলাা আমাদের বাংলা ভাষা প্রচারক হিসেবে দাঁড়িয়েছে এমন একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন

এই যে দুর্গা উৎসব বাঙালিদের সেরা উৎসব যারা লন্ডনে থাকে মানে দেশের বাইরে যে বাঙালিরা একটা কলোনিতে থাকে তারা তারা তারা দুর্গা উৎসব পালন করে এবং আমাদের কলকাতার কুমোরটুলি থেকে তারা দুর্গা প্রতিমা নিয়ে যায় এবং সেখানে কিন্তু দুর্গা উৎসব পালন করা হয় এবং যে ওখানে যারা বাঙালি আছে এইভাবে উৎসবের মাধ্যমে আমাদের বাংলা ভাষা প্র চার হচ্ছে এবং এবং বাংলা সংস্কৃতিও প্রচার হচ্ছে এবং কিন্তু উল্টো দিকে আরেকটা কথা বলার প্রয়োজন আছে আমার বাং বাংলা ভাবেবে সেইভাবে প্রচার হচ্ছে না আমার মনে হয় কারণ ধরুন আমাদের বাংলির বাং ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা হিন্দি পশ্চিমবঙ্গের বাইরে চলতে গেলে হিন্দি ভাষার প্রয়োজন হয় ভারতবর্ষের বাইরে চলতে গেলে ইংরাজি ভাষার প্রজন হয় বিশেষ করে ইংরেজি ভাষার প্রচারে আমার মনে হচ্ছে আমার মনে হয় কোথাও বাংলা ভাষাটা চেপে যাচ্ছে সেইভাবে প্রচার হচ্ছে না